ভ্রমণকারী হিসাবে আমর অনেক চ্যালেঞ্জেরই সম্মুখীন হয়েছি যেমন পাহাড়ে উঠতে গিয়ে অনেকটা লং পাহাড় উঠতে তো অনেক কষ্ট হয় মাঝখানে যদি কোনো রেস্টের জায়গা হয় একটু সুবিধা হয় কারণ অনেকটা লং পাহাড়ে উঠেছি তো কষ্ট হয় মাঝখানে রেস্ট নিলে সুবিধা হয় আবার রেস্ট কিছুটা রেস্ট নিলাম তারপর আবার উঠলাম এগুলো সুবিধা হয় এইটাও চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি তারপরে রাস্তাঘাটে বের হলে খাবার দাবার খাওয়ার সময় তখনও সম্মুখীন হয়েছি খাবারের দাম বেশি সব জায়গায় সমান না ওখানে ঘুরতে টুরতে গেলে ওখানে রেট বেশি তো যেরম খাবার কিছু খাবার কিনলে রেট বেশি এরকমই হয়েছে তারপরে যেরকম আমরা ঘুরতে যাচ্ছি দীঘতে ঘুরতে গেছি গিয়ে সমুদ্রের সামনে যে দোকানগুলো আছে তেলে ভাজার খাচ্ছি ওগুলো কবেকার তেল জানি না স্টকে রেখে দিচ্ছে সেগুলো খেলে আমাদের শরীর খারাপ হচ্ছে তেলে ভেজে দিচ্ছে কবেকার তেল আমরা সেটা জানছি না খেয়ে শরীর খারাপ হচ্ছে তারপরে হাত ধুচ্ছে না সেই হাত নিয়ে দিচ্ছে মাছগুলোকে ভালো করে ধুচ্ছে কি ধুচ্ছে না আদৌ সেগুলো নিয়ে আমাদের অনেক কিছুই তো প্রবলেম হয়ে যায় না